আমি ছোট থেকেই শহরে মানুষ শহরে বেশিরভাগ গ্যাস এবং ইন্ডাকশন ব্যবহার করা হয় আগুনের চুলা ব্যবহার করা হয় না তবে আমার বাড়িতে মাঝে সাঝে আগুনের চুলা ব্যবহার করা হতো একবার আমিও চেষ্টা করেছিলাম আমার যেটা সবথেকে বেশি অসুবিধা হয়েছিল আগুনের চুলাতে তাপ বেশি এবং কম করা যায় না ইচ্ছে মতো গ্যাসে যেটা আমরা বা ইন্ডাকশনে করতে পারি কারণ কি রান্না করার সময় বেশি তাপ থাকলে রান্না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কম আঁচ থাকলে রান্না কাঁচা থাকার সম্ভবনা থাকে তাই জন্য গ্যাসে বা ইন্ডাকশনে রান্না করলে আমরা নিজের ইচ্ছা মতো তাপ সময় মতো বাড়াতেও পারি কমাতেও পারি কিন্তু উনুনে বা আগুনের চুলায় সেটা সম্ভব হয় না আমার এটাই সবথেকে বেশি অসুবিধাজনক লেগেছে